হ্যাঁ যেরম দেখেন আমরা বাঙালিরা আমাদের ভাষায় আমরা কীভাবে বলি আমরা যেরম আমাদের যেরম টান আছে আমরা বলি কী করছেন কোথায় গেলেন কী খেলেন আর এটাই যদি আপনি উপভাষা মানে যেটা বাংলারই যেটা আর টান খোট্টা ভাষা এটা বলে ওখানে এগুলো টোটাল ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে ওখানে খাইছিস গে আসছি গে গাইলি এরকম এরকম ধরনের হয়ে যায় আমরা যেরকম মানে বলি আমরা যেরকম বাঙালি সেরকম খোট্টা ভাষা একদম আলাদা খোট্টা ভাষায় কোথায় গলিগে কী খাইলেি গে এগুলোই আর আমাদের যেটা বলবেন বাঙালি ভাষায় আমরা যেরম কীভাবে আমরা বলি আমরা বলি কী করছেন বা ভালো আছেন বা কোথায় যাচ্ছেন ও ওদের খোট্টা ভাষাটা যেরকম হবে কোথায় যাইছিস কুলটাে থেকে আইসিস এরম ধরনের এটাই হচ্ছে আমাদের বাংলার উপভাষা